আমি এক জায়গায় বেড়াতে যাব তা আপনি কি গাড়ি টাড়ি বুক করেন অনেক দিনের স্বপ্ন ছিল একটু ডিঙ্গে দাঙ্গে একটু এতে দার্জিলিং যাব তা দার্জিলিংয়ে যাবেন কত ভাড়া লাগবে বলুন তো ঠিক করে বাবা শুনেই তার দম বন্ধ হয়ে যাচ্ছে পঞ্চাশ নেবেন একার একেবার মগ ডালে উঠে পড়েছেন একটু মাঝখানে থাকুন তা না একেবার ডালে ডালে একবারে উপরে চলে গিয়েছেন অনেক দিনের স্বপ্ন আমার তা কী করে সত্যি করব আপনি একেবার বলেছেন বলেছেন একেবার পঞ্চাশ হাজার তা যাই হোক ইচ্ছা গিয়েছে মানে তাকে স্বপ্নকে সত্যি করতে হবে যাই হোক খাওয়া দাওয়া কীরকম দেবেন বলুন তো কী কী খাওয়াবেন আবার হাই প্রেশারের রুগী মটন ফটন খেলে আবার গ্যাস ট্যাস হবে ডাক্তার ফাক্তার নিয়ে যাবেন ও পরিষেবাটা একটু ভালো দেবেন তাহলে এই প্রথমবারে গিয়ে দেখব যদি ভালো হয় দ্বিতীয় বার আবার বুক করতে পারব না ওই জন্যে বলছি খাবার দাবারটা একটু ভালো দিলে আর একটু অনেকেই যাবে একটু কম সম করে নেবে পঞ্চাশ হাজারটা অনেক টাকা হয়ে যাচ্ছে একটু কমিয়ে চমিয়ে নিন ঠিক আছে তাহলে বাড়িতে আলোচনা করি করে আপনাকে জানাবো ঠিক আছে